হ্যাঁ কৃষিতে ব্যবহূত বিভিন্ন যন্ত্র সম্পর্কে আমরা মোটামোটিভাবে অবগত যেমন ধরুন লাঙল লাঙল আমরা কৃষিকাজ করতে মাটির উর্বরতা বাড়তে এবং মাটি বিভিন্ন উর্বর করতে আমরা লাঙল টানি এই লাঙল টানার ফলে মাটি অনেকটা উর্বর হয়ে যায় এবং সচরাচর বাতাস চলাচল করে জল চলাচল করে ফলে আমরা চাষ করতে সুবিধা হয় তাছাড়াও রয়েছে ট্রাক্টর এই ট্রাক্টরা ট্রাক্টরে আমাদের অনেক সুবিধা করে দিয়েছে লাঙলে সাধারণত মানুষ বা গরু দিয়ে আমাদের টানতে হতো কিন্তু ট্রাক্টরে নিজে যন্ত্রপাতি হওয়ায় যন্তো হওয়ায় সেটা নিজে নিজেই কাজ করে এবং এই কাজের ফলে মানুষের পরিশ্রম অনেকটা সুবিধা হয়ে গেছে এছাড়াও হল ওষুধ দেওয়া মেশিন এই মেশিনের ফলে আমরা আগে যেমন কষ্ট করে ওষুধ দিতে হতো কোনও জমিতে বর্তমানে আমরা এই মেশিন শুধুমাত্র একটি স্যুইচ টিপলেই গোটা মেশিন দিয়ে ওষুধ বেরোতে থাকে ফলে আমরা সাধারণত খুবই সহজে পুরো জমির মধ্যে ওষুধ দিয়ে থাকি এছাড়াও রয়েছে বিভিন্ন ধরণের চাষ আবাদের জিনিসপত্র কোদাল কুঠার লাঙল এবং এছাড়াও অন্যান্য রয়েছে